হ্যাঁ পশ্চিমবঙ্গের জনপ্রিয় আউটডোর মিউজিক ফেস্টিভ্যাল বা কনসার্ট অনুষ্ঠিত হয়েছিলো একতিরিশে ডিসেম্বার ইকো পার্কে অনুষ্ঠিত হয়েছিলো সেখানে গায়ক অরিজিৎ সিং এসেছিলেন এবং খুব সুন্দর সুন্দর গান আমাদের শুনিয়েছিলেন সেখানে খুব উপচে পড়া ভিড় হয়েছিলো সেখানে দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না আমি প্রথমবার অরিজিত সিংকে অরিজিত সিংকে সামনে থেকে দেকে ভালো লেগেছিলো এটা আমার স্বপ্ন ছিল যে অরিজিৎ সিংকে সামনে থেকে দেখব কারণ উনি আমার প্রিয় গায়ক ওনার গান আমার খুব ভালো লাগে তাকে দেখে সামনে থেকে খুব ভালো লেগেছিলো এবং খুব ভালো ভালো গানও গেয়েছিলো কিন্তু ওখানে খুব ভিড় হওয়ার জন্য অনেকের অনেক কিছু ক্ষতিও হয়েছিলো কিন্তু তাও ওখানে গিয়ে আমি খুব মজা করেছিলাম